গান গাওয়ার জন্য সারা দিন প্রস্তুতি সকাল থেকেই নিতে হবে যেমন গলা সারার জন্য গরম জলে গারগেল করতে হবে একটু ভালো করে রেওয়াজ করতে হবে ঠান্ডা যাতে না লাগে সেই জন্য আরো প্রস্তুতি নিতে হবে গলাকে খুব ভালো যত্নে রাখতে হবে তারপরে রেওয়াজ তো প্রথমে করলাম হারমোনিয়াম তবলা বাজাবে বাজাবে সে রেকর্ডিং জায়গায় যাওয়ার জন্য যারা বাজনা বাজাবে তাদের সাথে গান নিয়ে আলোচনা করতে হবে কী সুর তাল তারা বাজাবে সেইটা আগে তার থেকে জেনে রাখতে হবে আর তারপর রেকর্ডিংয়ের স্থানে যাওয়ার জন্য উপযুক্ত সময় গাড়ি একটা ঠিক রেখে দিতে হবে যাতে আমাকে ঠিক মতো পৌঁছে দিতে পারে ঠিক সময়ে সে যদি না আসতে পারে তাহলে তো মুশকিল হয়ে যাবে কিন্তু তাকে বলে রেখেছি যেন ঠিক মতো সে আসতে পারে তবলা বাজানোর যে মাস্টার সে তো একটু এদিক ওদিক করলে ভুল হয়ে যাবে আর হারমোনিয়াম যে বাজায় তাকেও ঠিক বলে রাখতে হবে এই নিয়ে আলোচনা করা হবে